বল কি করছিস এই তোদের জেঠিমাদের বাড়ি গিয়েছিলাম একটু রে কি বলবো আবার সেই রোজকার মতনই ঝগড়াঝাটি হ্যাঁ হ্যাঁ ওটাই আর কত দিন এ ঝগড়াঝাটি সহ্য করবো বল কি কি ব্যবস্থা করবি কোথাও ঘর দেখতে হবে কারণ কত দিন আর সহ্য করবো এমন না না ঘর কিনতে মানে জায়গা কিনতে হবে না জায়গা কিনবি ঘর করবি অনেক সময় লাগবে তার থেকে কোন জায়গায় যদি ঘর পাই আগে তো ভালো হবে ঘরটায় যেমন তোর একটা পড়ার রুম থাকে আমাদের একটা রুম থাকলো বারান্দা বেশি কিছু দরকার নেই হ্যাঁ তোর বাবাকেও তো বলতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই ভালো করে আয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ